হ্যাঁ আমাদের গ্রামে জলের ব্যবস্থা আছে নলকূপ আছে টাইমে টাইমে জল আসে যেমন সকালবেলা আসে দুপুরবেলা আসে বিকেলবেলা আসে তিন টাইম জল দেয় নলেতে জলের পরিষেবা খুব ভালো প্রতিটি গ্রামে গ্রামে জল খুব ভালোভাবে আসে এ সকালবেলা জল আসে পরিষ্কার খুব শুদ্ধ জল আসে আবার দুপুরবেলা ঠিক বারোটা বেজে যাবে টাইমে জল আসে আবার বিকেল বেলা ঠিক চারটা বেজে যাবে টাইমে জল আসে জলটা খুব পরিষ্কার খুব শুদ্ধ আর জলটা খুব হজম শক্তিও হয় যেভাবে আর প্রতিটা রাস্তাতেই দেখতে পাওয়া যায় এখন জলের ব্যবস্থা আছে সব জায়গাতে পৌরসভা এলাকায় কি গ্রামাঞ্চলে প্রতিটা জায়গায় দেখি জলের খুব ব্যবস্থা এখন নল হয়ে এত জলের ব্যবস্থা হয়ে গেছে সাধারণ মানুষের একবারে কাচা ধোয়া স্নান করা মুক ধোয়া একবারে সব কিছু খাওয়া দাওয়া সব জলটা খুব শুদ্ধ খুব ভালো একবারে আর টাইমে টাইমে খুব ভালোভাবে নলগুলো সব ব্যবস্থা করেছে ওই জন্য নল হিসেবে জলও দেয় সকালে দুপুরে বিকেলে তিন টাইম জল চলে আসে সে কারণে জলটা খেতেও কোনো অসুবিধা হয় না সাধারণ মানুষ